চিত্রায়িত ধর্মীয় গান চিত্রায়িত ধর্মীয় গানের মধ্যে আমরা তো সনাতন ধর্ম সনাতন ধর্ম গানের মধ্যে আমরা মানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে এই যে এই নাম দিয়ে যে কীর্তনগুলো এটা আমাদের জীবনে বাঁচার একটা এগিয়ে যাওয়ার পথ হ্যাঁ তার মধ্যে আমরা গান গানকে গান যেমন এই ইয়া যে এই গানের মধ্যে হ্যাঁ আমরা মানে গান গাইতে গাইতে আমরা একটা স্থির জায়গায় পৌছতে ষতে পারি ত্যা গান বলতে মানে এই যে একটা গান আমায় একটু জায়গা দাও যে গানগুলো আমায় একটু জায়গা দেও মায়ের মন্দিরে বসি শ্যামাপ্রসাদ গান তো এই যে গানগুলো এই গানগুলো শুনলে শুনতেই ইচ্ছে করে হ্যাঁ তো এই গানগুলো আমরা খুব ভালোবাসি আমরা সনাতন ধর্মের লোক এবং হিন্দু আমরা এই এই গানগুলোই আমরা বেশ ভালোবাসি